হ্যাঁ দাদা বলুন আচ্ছা দাদা একটু টাইম লাগবে দিতে হবে আরে সেই সকাল থেকে উঠেছি এই সবে হাফ টাইম পেলাম আমরা অনেকক্ষণই এমার্জেন্সি পেয়েছি আমরা তো নামতেই পারি নি তো এইভাবে একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দেরি হতে পারে স এবার ফ্যামিলি নিয়ে এসছি একটু একটু ক ড্রেস চেঞ্জ করছে একটু টয়লেটে বাথরুম যাচ্ছে ইয়ে বাচ্চারা একটু খেতে তো একটু টাইম লাগবে দাদা এখন অর্ডার দিয়েছি এক রেস্টুরেন্টে অনেক ভিড় তোমার এখানে অনেক খাবার দিতে দেরি হচ্ছে আর কি বলি বল তো আমার মনে হয় এখন একটু টাইম লাগতে পারে যদি বেশি হয়ে যায় তো একটু দাঁড়ান না দাদা কি আছে পাঁচ দশ মিনিটের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি দেখছি আপনি একটু ওয়েট করুন না দাদা আমার হয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন একটু এসি আর এমনি আপনাদের বেশিক্ষণ লাগ নাও লাগতে পারে খাবারটা আসবে আমরা নিয়েই চলে যাবো একটু একটু্র মধ্যেই খাবারটা খেয়ে একটু আমি সব কমপ্লিট ওই পড়ে আর ঠিক আছে দাদা দেখছি দেখছি তাহলে দেখি